হ্যালো বলছি যে কী করছিস ও ওই আমি বলছিলাম হ্যাঁ আমি বলছিলাম যে ওই চড়িদা জায়গাটা আছে না পুরুলিয়ায় হ্যাঁ ওখানকার ছৌ নাচ আর মুখোশ তৈরি তো খুব বিখ্যাত শুনেছি হ্যাঁ আমিও শুনছিলাম আর ওখানে নাকি একটা দোকানে একজন আছেন যিনি দু হাজার আঠেরো সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তাই দিল্লি গিয়েছিলেন ও আমার না ওইখানে ওর ওর আমার ওনার দোকানটা দেখারও খুব ইচ্ছে এবং আমার কেনারও খুব ইচ্ছা ওটাই আমি ভাবছিলাম তোকে বলি যে তুই গিয়েছিলি তাহলে কীরকম কী জায়গা বা ওখানে কী কী দেখলি সেগুলো একটু বল হ্যাঁ ওটাই আমিও শুনছিলাম বন্ধুদের কাছে যে ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মুখোশের তো খুব সুন্দর মুখোশ পাওয়া যায় হ্যাঁ সেটা তাহলে বাড়ির সবার সাথে কথা বলে আমরা গাড়ি ভাড়া করতে পারি

হ্যাঁ হ্যাঁ তাহলে ধর একসাথে গেলে আবার আমদের আবার ঘোরা হয়ে যাবে হ্যাঁ অযোধ্যা পাহাড়টাও অনেকদিন ঘুরিনি ঘোরা হয়ে যাবে তাছাড়া চড়িদা জায়গাটাও আমার দেখার খুবই ইচ্ছা ওখানকার মুখোশ তৈরি এত বিখ্যাত পুরুলিয়ায় যেহেতু থাকি হ্যাঁ আমি শুনছিলাম আমি আরও বন বান্ধবীদের সাথে কথা বলছিলাম ওরাও বলছিল যে ওরা ওই দোকানটা ঘুরে এসেছে তো ওই দোকানে খুব সুন্দর মুখোশ পাওয়া যায় হ্যাঁ তারপর ছৌ নিয়ে নাকি ওখানে অনেক কিছু অনুষ্ঠান হয় সেগুলোও আমরা জানতে পারব হ্যাঁ সেটাই সেটাই বলছি তাহলে একদিন যাওয়াটাই ভালো একদিন গিয়ে দেখে এলে হয় একদিন গিয়ে দেখে এলে হয় তুই তো একবার ঘুরে এসেছিস কিন্তু আমার তো একবারও যাওয়া হয়নি

তারপর আমি শুনেছি ওরা নাকি সমস্তটা নিজেরাই করে হ্যাঁ উনি জাতীয় পুরস্কার পেয়েছেন ওনার সংঙ্গে তো একবার দেখা করতেই হবে হ্যাঁ দিল্লি গিয়ে ওনার অভিজ্ঞতা কেমন ছিল ওইসবও আমরা একটু জানতে পারব হ্যাঁ তো ওগুলো জানলে আমাদেরও সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেকটা অভিজ্ঞতা থাকবে এই বিষয়ে হ্যাঁ তাহলে ওটাই ভালো আমি কথা বলে দেখছি তখন পরে ঠিক করে একদিন যাব তাহলে আচ্ছা রাখছি হ্যাঁ রে ঠিক আছে